হ্যাঁ অবশ্যই আমি সবার সাথে খাবার খেয়ে খুবই আনন্দিত হই বিশেষ করে এই কিছুদিন আগেই আমার দিদির বিয়ে ছিল তখন প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন আমাদের বাড়িতে নিমন্ত্রিত ছিলেন আমাদের আত্মীয় স্বজন এছাড়া আমার বন্ধু বান্ধব এবং অনেক অনেক মানুষ এসেছিলেন যাদের সঙ্গে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি এবং খুবই আনন্দিত হয়েছি আমি তাতে একসাথে খাওয়া দাওয়া করে সত্যি খুবই ভালো লাগে তাছাড়াও আমাদের আমাদের পাড়ার মধ্যে একটি শিব মন্দির রয়েছে যে শিব মন্দিরে পুজোর পরের দিন এই কিছুদিন আগে যেমন গাজন উৎসব পেরোলো তো গাজন উৎসবের পরের দিন আমাদের সেখানে খিচুড়ি ভোগ করা হয়েছিল সেখানে আমরা সবাই মিলে আনন্দ করে একসাথে সেই ভোগ ঠাকুরের সেই ভোগ গ্রহণ করেছিলাম সেখানেও খুবই মজা হয়েছিল এছাড়াও মাঝেমধ্যেই আমাদের যেমন দুর্গাপুজো কালীপুজো এই ধরনের পুজো পাশার পরে আমাদের খিচুড়ি ভোগ হোক বা ভাত তরকারি এইসব করা হয় তখন আমরা সেগুলি একসাথে বসে সবাই খাই সেখানে আমরা খুবই আনন্দিত হই